হ্যালো শাড়ি কিনতে চাই আপনার কি শাড়ি আছে বার করুন আচ্ছা ওই আটশো হাজার টাকার মধ্যে আপনি বার করুন না আর কালারটা তুঁতে রঙের যেমন হয় সেরকম দেখে বার করুন আচ্ছা এই শাড়িটার কত দাম আচ্ছা আচ্ছা ওই পিঙ্ক কালারের শাড়িটার দাম কত আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট ছাড় নেই কিছু এই অল্প ছাড় একটু দেখে শুনে দেখুন না ডিসকাউন্ট তো দিচ্ছে পাশের দোকানকে দোকানে তো গেছিলাম বলল ডিসকাউন্ট আছে কিন্তু পছন্দ হয়নি বলে চলে এসেছি আপনার দোকানে এসেছি তাহলে ওই হাজার টাকার শাড়িটা কত নেবেন এর বেশি আর হবে না

আচ্ছা আচ্ছা দাদা আমি যাচ্ছি আচ্ছা দাদা ওই এই শাড়িটায় ডিসকাউন্ট ছাড়বেন একটু কুড়ি টাকা বলছেন দেখুন না একটু দেখে শুনে করুন না আচ্ছা ওই হাজার টাকা বাজেট আর কি আচ্ছা ওইটা দিন তাহলে আর একটা সায়া আর ব্লাউজ দিন পরে আচ্ছা ঠিক আছে